আপনার ঘোরাঘুরি তো হয়ই নিশ্চয়ই তাহলে আপনার একটি প্রিয় ভ্রমণকাহিনী যদি আমাদের সাথে একটু ভাগ করে নেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ বাঙালি মানেই তো ভ্রমণপিপাসু তো যখনই ছুটি পাই বা না পাই আমার মানে হাজব্যান্ডের পক্ষ থেকে ছুটি নিজের ছুটি নিয়েও আমরা বড় জার্নিও করি আবার টুকটাক ছোট খাটো দুএক দিনের জার্নিও করি কিন্তু আমি আজকে সেই সব বড় জায়গার বা বাইরের কথা বলব না কারণ আমাদের এই জেলা পুরুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে কিছু কম যায় না এবং সেইগুলো দেখার জন্য যখন সুদূর কলকাতা বা আরও বাইরে বাইরের থেকে এসে ভিড় করে তখন সেই আস্বাদন থেকে আমরাই কেন বঞ্চিত হব এই মনোভাব নিয়েই আমরা ইচ্ছে করলেই বেরিয়ে পড়ি পুরুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে আমি আজকে সে রকমই একজন একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এবং যেটা একদিকে পাহাড় একদিকে জলাধার মানে মাঝখানে জলাধার দুদিকে পাহাড় এই রকমই একটা জায়গার নাম বলব যেটা হচ্ছে বড়ন্তি ড্যাম বর্তমানে এটা সকলের কাছে পরিচিত এবং খুব জনপ্রিয় এই রকম কৃত্রিম জলাধার পুরুলিয়ার অনেক জায়গায় গড়ে উঠেছে কারণ আমাদের জেলা যেহেতু খরাপ্রবণ নামে অভিহিত বা জেলা হিসেবে পরিচিত তার জন্য প্রশাসন স্থানীয় প্রশাসনের উদ্যোগে এইসব জলাধারগুলো তৈরি করা হয়েছে প্রকৃতি যেটুকু দিয়েছে তাকে কাজে লাগানোর জন্য তো এই রকমই একটি জায়গায় অর্থাৎ বড়ন্তিতে আমরা যাব বলে ঠিক করি দুহাজার বাইশের ডিসেম্বরে বড়দিনের ছুটি মাত্র হাতে দুদিন সেই দুদিনকেই কাজে লাগালাম বাড়িতে গাড়ি আছে সেই গাড়িতেই তৈরি হয়ে বেড়িয়ে পড়লাম যদিও সেখানে আমার হাজব্যান্ডের এক বন্ধু সব ব্যবস্থা করে রেখেছিল আগেই এবং তিনি খুব জোরাজুরি করছিলেন অনেকদিন থেকে যে এখানে রাত্রে থাকতে হবে রাত্রিকালীন যে সৌন্দর্য্য এবং শীতকালে সেই সৌন্দর্য্য যদি না দেখা হয় তাহলে সে রকম কিছুই অনেক কিছুই বাদ পড়ে যাবে তা আমরা সেই মানসিক প্রস্তুতি নিয়েই গেলাম এবং সপরিবারে গাড়ি ছাড়লাম মোটামুটি সকালের দিকে স্নান ব্রেকফাস্ট করেই তারপর সোজা পুরুলিয়া থেকে যেটা বরাকর রোড দিয়ে চলে যাচ্ছে সেই বরাকর রোডের উপরেই মুরাড্ডি গ্রাম পড়ে সেটা সড়ক পথও আছে আবার রেলপথও আছে রেল রেলপথে সেটা মুরাড্ডি স্টেশন সেখান থেকে একটু এগিয়ে গেলেই মুরাড্ডি গ্রাম পেরিয়ে এবং মুরাড্ডি পাহাড় ও লেক সেই গ্রাম রাস্তা ধরে বড়ন্তি পাহাড় এই মুরাড্ডি ও বড়ন্তি পাহাড়ের মাঝখানে বড়ন্তি আবার গ্রাম একটা এটা আদিবাসী অধ্যুষিত গ্রাম সেই গ্রামের মাঝখানে এই জলাধারটি তৈরি হয়েছে এবং একদম আমরা সেই জলাধারের পাশেই একটা সুন্দর গেস্টহাউসে আগেই ব্যবস্থা করা ছিল উঠলাম শীতকালের মরসুম আমাদের জেলা অনেকটা দার্জিলিংয়ের অভাবটা পূরণ করে দেয় চারদিক কুয়াশায় ঢাকা যেন কুয়াশা আর জল একসঙ্গে মিশে গিয়েছে যাওয়ার মুহূর্তে সেই দৃশ্য থেকে চোখ ফেরাতে ইচ্ছা করছিল না কিন্তু হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে ডাক পড়ল দুপুরের খাওয়ার জন্য এখানে খাওয়ার ব্যবস্থা আছে হোটেল বেশ ছিমছাম সুন্দর রান্না এবং এত্ত আয়োজন করেছিল সে রান্না মানে সে খাবার শেষ করতে পারিনি এবং সেখান থেকেই কিছুক্ষণের জন্যে বিকেল দিকে ফিরে আসি বিহারীনাথ পাহাড় ও মন্দিরে তার পর সেখান থিকে আবার রাত্রিবেলায় বনফায়ার এবং সকালে সূর্যোদয় দেখে আমরা আবার ফিরে আসি মানে রওনা দিই ঘরে ফেরার উদ্দেশ্যে